আগেকার দিনে আমরা দেখতাম যে উনানে কাঠ দিয়ে রান্না করত তার পরিমাণে এখন অনেক উন্নত হয়েছে এরকম এখন কারেন্টে হিটারে রান্না করে কিছু কিছু লোক আবার কিছু কিছু লোক গ্যাসে রান্না করে কিছু কিছু লোক হিটারেও রান্না করে আগেকার থে অনেক পরিবর্তন এখন দেখা যায় আগেকার দিনে আমরা দেখতাম যেরকম কাঠ কয়লা দিয়ে উনানে রান্না করতো এখন তার থেকে বিশাল উন্নত হয়েছে যেরকম সিলিন্ডার বা চুলো দিয়ে রান্না করা হয় এবং হিটার ইণ্ডাকশনে রান্না করা হয়